বারো তিন উনিশশো চুয়াত্তর চোদ্দো চার উনিশশো পঁচাত্তর কুড়ি সাত দুহাজার এক একুশ চার উনিশশো নিরানব্বই বাইশ পাঁচ উনিশশো আটানব্বই